হুম হ্যালো কে বলছেন হ্যাঁ বলো হ্যাঁ কতটা ও কতটা ফুল দরকার

আচ্ছা আর ফুলের দামটা জানেন তো এখন কত হ্যাঁ আমি তো দেখেই করবো কী ফুল লাগবে গেঁদা ফুল না অন্য কিছু গেঁদা আছে রজনীগন্ধা আছে আপনার হচ্ছে জবা ফুল যদি কালী পুজো তো কালী পুজো মানে জবা ফুল তো লাগবেই এবারে যদি বলেন আপনি একশো আটের চেন নেবেন তাহলে অনেক টাকা পড়ে যাবে একশো আটের চেন আপনার জবা ফুলের ওইটা হাজার দুয়েক টাকার মতো পড়ে যাবে এক পিস কেন এখন বুঝতেই পারছেন জবা ফুলের অবস্থা খুবই খারাপ পাওয়া যাচ্ছে না জবা ফুল আর গেঁদাটা হচ্ছে আপনার এক কুড়ি মানে কুড়ি পিস থাকবে ওইটা পড়ে যাবে প্রায় পাঁচশো আশি টাকা ছশো টাকার মতোন হুম আর রজনীগন্ধার চেন আছে ওইটা তো সাজন্ত সাজানোর জন্য আপনি নেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি হ্যাঁ সে তো নিশ্চয়ই হরির বেদির সাইডে আপনি দেবেন না আর হচ্ছে কবে লাগবে

বাইশ দিন ও ঠিক আছে হয়ে যাবে আপনি হ্যাঁ আপনার কিছু অ্যাডভান্স পাঠাবেন হ্যাঁ হাজার দশেক পাঠাবেন না হ্যাঁ ফুল নিশ্চয়ই টাটকা হবে আমি ফুল আড়ত থেকেই তো ফুল আনি না আমার পাইকারি ব্যবসা বসে ব্যবসা সব ব্যবসাই আছে কত বিয়েবাড়ি কত পুজোবাড়ি যে ধরেছি হ্যাঁ আপনি আপনি ফুল আপনি আপনি আপনি ফুলটা দেখে নেবেন ফুলটা যদি খারাপ হয় আপনার দশ হাজার টাকা দিয়েছেন আপনাকে আমি বিশ হাজার টাকা ফেরত দেবো বুঝতে পারলেন হ্যাঁ এইটাই হচ্ছে না আপনি আপনি যদি না বিশ্বাস হয় আপনার যদি না বিশ্বাস হয় আপনি দরকার পড়লে আমার সাথে এগ্রিমেন্ট করতে চলে আসুন কালকে হ্যাঁ তাহলে আপনার বিশ্বাস হচ্ছে না আমি কী করবো আচ্ছা ঠিক আছে